হ্যাঁ বলুন আপনি কোথা থেকে বলছেন আচ্ছা কলকাতা থেকে আমি এখন তো কলকাতাতে নেই আমি এখন দুদিনের জন্য ব্যাঙ্গালোর আসছি আপনার কি হয়েছে অসুবিধাটা কি হয়েছে আপনার ডেঙ্গু হয়েছে বুঝতে পারেছি দেখুন ম্যাডাম আপনার এখন যেহেতু ক্রিটিক্যাল অবস্থা যখন আমি আপনাকে কিছু জিনিস সাজেস্ট করছি সেইগুলো আপনি করুন তারপরে না হয় অন্য জায়গায় আপনি দেখাতে যাবেন ঠিক আছে আপনি এখন আপনার রক্ত পরীক্ষা আপনার পেচ্ছাপ পরীক্ষা আর আপনার মাথার যন্ত্রণা করছে বললেন আর আমি কিছু ওষুধ আপনাকে আপনি একটা কাজ করতে পারেন আমার কোয়ার্টারে এসতে পারেন সেখানে আমি কম্পাউন্ডারকে বলে দেবো আপনার কিছু পরীক্ষা করে নিবে তারা ঠিক আছে আর আপনি যেহেতু পরীক্ষাটা করে নিচ্ছেন তখন আপনার জ্বরটা এমনি এমনিই কমে যাবে আর তারপরেও যদি দেখেন যে হচ্ছে আপনার আরো অসুখ মানে আরও ক্রিটিকাল ক্রিটিকাল অবস্থা হয়ে যাচ্ছে দিন দিন ঠিক আছে তখন আপনি কি করবেন আমাকে আর একবার ফোন করতে পারেন ঠিক আছে তাহলে আমি না আপনাকে আপনার বলে দিতে পারি যে কোথায় কি দেখালে আপনার ঠিক হতে পারে আপনি কি চাইছেন বলুন আমি এখন কালকে সকালের মধ্যে ঢুকে যাবো কলকাতা ঠিক আছে আপনি যদি চান তাহলে কালকে আমাকে একবার চেক চেক আপ করিয়ে নিতে পারেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এখন এখন থেকে নামটা লিখিয়ে রাখুন আমার নাম্বারটায় আরেকটা একটা নাম্বার আপনাকে মেসেজ করে দেবো আপনি একটু তাহলে নামটা লিখিয়ে রাখবেন ঠিক আছে তাহলে আমি আপনাকে যেয়ে না যেয়েই তাহলে প্রথম বা সেকেন্ড ঢুকে আমি আপনাকে চেক আপ করে নেবো হ্যাঁ আমার হাজার টাকা ফিস হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন